আমার কাছে ক্লাসিক বই বলতে স্বামী বিবেকানন্দের জীবনী এটাই আমার কাছে ক্লাসিক বই এই ক্লাসিক বইটা যেটা মানুষকে মানুষ তৈরি হতে সাহায্য করে মানুষকে মানুষ তৈরি করতে সাহায্য করে এই স্বামী বিবেকানন্দ যিনি চিকাগো ধর্মসভায় দাঁড়িয়ে সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে চিনিয়ে দিয়েছিলেন তাঁর প্রতিষ্ঠিত বেলুড় মঠ ওই মঠের থেকেই তাঁর ওই বইটি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবনী এবং কার্যাবলী এই বইটি আমি সংগ্রহ করি এটি স্বামী বিবেকানন্দের যে নামাঙ্কিত যেসব পুস্তক বিক্রয়ের যে দোকান আছে সেইখান থেকেই অনেক খুঁজে খুঁজে পেয়েছিলাম যেটা আমার জীবনে একটা প্রেরণা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বিশেষ প্রেরণা হয়েই থাকবে